গত সাতদিন আগে মোহন ফ্যামিলি স্টোর আসানসোল থেকে আমি একটি জ্যাকেট কিনে আনি এবং সেটি ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট জ্যাকেটটার গুণগত মান খুবই ভালো খুব একটা মোটা কাপড়ের নয় অথচ খুব ভালো গরম ধরে আমার খুবই ভালো লেগেছে এবং এই দামে অন্য কোথাও আমি এত ভালো কাপড়ের জ্যাকেট কখনও পাইনি ভবিষ্যতে আমি এখান থেকেই কেনাটা ভালো মনে করব এবং আমার বন্ধুদেরও বলব যাতে এই দোকান থেকে এই কোম্পানির জ্যাকেট তারা কিনে ব্যবহার করে